হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন হুম হ্যাঁ আমি আমি আমি করি তো আপনার কী কী কাজ করতে হবে আচ্ছা দেখুন কাজ তো আমি করি এখন আপনি যেগুলো বলছেন একটু বেশিই বলছেন সাধারণত এক একজন এক একটা কাজই করে আপনি জানেন এই সব বিষয়ে তো আপনি যদি আমাকে দিয়ে সব কিছু করাতে চান সেটা একটু বেশি হয়ে যাবে বেশি হয়ে স্যার ব্যাপারটা দেখুন এই এই আপনি যেগুলো বলছেন না অনেকটা সময় আপনার ওখানে দিতে হবে সেহেতু আমি অন্য অন্য জায়গায় যেহেতু আরও কাজ করি তো সেক্ষেত্রে সেখানের জায়গাগুলো আমার কমে যাবে সুতরাং আমি আপনি যদি আমি যদি আপনার ওখানে কাজ করতে হয় তাহলে একটু অনেকটাই টাকা পয়সা দিতে হবে যেমনটা আমি অন্য জায়গা থেকে পাই তেমনটা দিতে হবে আর একটু বেশি দিতে দিতে হতে পারে জানেন তো আমার চলে এই করেই আমি আমি যে আপনাকে একটু বেশি আমার ইয়ে মতো কাজ করে দেব এমনটা হয় না কারণ আমারও তো ফ্যামিলি আছে আমাকেও তো চালাতে হয় আমি তো রান্না বান্নার কাজ পারি জামাকাপড় কাচা কাজ করে দিতে পারি তা ছাড়াও যদি প্রয়োজনে মাঝে মাঝে বাজারেও পাঠান সে বিষয়ে আমি সব করে আমি সব জানি সে আমি সেহেতু ভালোভাবে আপনি আমি বাজার টাজার করে দিতে পারব তা ছাড়া টুকটাক একটা বাড়িতে তো অনেক কাজই থাকে সেও সবরকম আমি কাজ পারি অসুবিধা নেই আর সাধারণত আমি পাঁচ করে নিই মানে ধরুন বাসন মাজার জন্য আর জামাকাপড় কাচার জন্যও ওরকম পাঁচ করেই নিই তো আপনি যদি সবগুলো করাতে চান এরকম সব কিছু রান্না বান্না হ্যানা ত্যানা সব করে নিই কুড়ি হাজার টাকা মতো করে পড়ে এটা আর আপনাকে ঠিক আছে ঠিক আছে